জলে গোবর মিশিয়ে প্রবেশদ্বার বা প্রবেশের প্রান্তরে স্প্রে করার পিছনে কিছু কিছু আমাদের বাঙালিদের মনে একটা যুক্তির মতো আছে যেমন গোবর জল মিশিয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিলে সেই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুভ হয় তাতে করে আমাদের মনে হয় হয়তো ওইরকম করলে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করবেন এটাই সবারই মনে ধারণা তাছাড়া বিভিন্ন রকম কুকুর বিভিন্ন রকম পশু প্রাণী বাড়ির পাশ থেকে যাচ্ছে রাস্তাঘাট নোংরা করছে এরকম মনে হয় সেই কারণে গোবর জল ছড়িয়ে ছিটিয়ে দিলে হয়তো রাস্তাটা পরিষ্কার হয়ে গেল রাস্তাটা শুভ হল রাস্তাটার মধ্যে কোনো ত্রুটি রইল না এরকম আমাদের মনে হয় বা এইরকম আমাদের একটা প্রবাদ বাক্য আমাদের কাছে মনে হয় যে রাস্তাতে গোবর জল ছড়ালে রাস্তাটা ভালো হল আর রাস্তাটা শুভ হলো এই একটা মনে হয় আমাদের কাছে